আমার এলাকার নিকটবর্তী সবচেয়ে জনবহুল স্থান হচ্ছে বর্ধমানের রেল স্টেশন এখানে স্থানের তুলনায় জনসংখ্যা অনেকটাই বেশি যেমন প্রায় আটচল্লিশ লক্ষ পয়তিরিশ হাজার পাঁচশো বত্রিশ জন এবং অর্থনীতি অবকাঠামো বলতে এখানে প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ এখানে সবাই বেশিরভাগই কৃষিকাজ করেই সংসার চালায় আর কি আর সংস্কৃতিক অনুষ্ঠান বলতে ধর্মীয় উৎসব যেমন ঈদ দুর্গা পুজো রথযাত্রা কালীপুজো এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়